বল হ ঘরে একটু এম অসুবিধা ছিলো কাজ করছিলাম ঘরে ওই জন্য যেতে পারি নি তুই গিয়েছিলি

ও নোট কি তোকে দিয়েছে নাকি না গ্রুপ ফুপ যে এজ গ্রুপ বলতে ঐ যে যে যে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওদের সব আচ্ছা ঠিক আছে সে আরে আজকে তোমার বাড়িতে প্রবলেম ছিলো বললাম না আর বলিস না হ্যাঁ আরে কোমরে লেগে গেছে ডাক্তারখানা যেতে হবে একটু ওই জন্য যায় নি হুম হ্যাঁ খেলতে গিয়ে লেগে গেছে এমনি ঠিক আছে লাগছে আনি ওই জন্য তই যাই নি আজকে ছুটি করে এমনি কিছু বলেনি তো সবাই গছিলি তো সরতে স করতেি আরচ্ সেই সেই মদমি জামিটা গেছিলো আচ্ছা ঠিক আছে একটু দেখিস ঠিক আছে নেক্সট ডে তই যাবো